হ্যালো শ্রীকৃষ্ণ লাইব্রেরি হ্যাঁ শ্রীকৃষ্ণ লাইব্রেরি হুম হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাকবেথ আছে পথের দাবী আছে আর মহেশ আছে হ্যাঁ মহেশটা যদিও উপন্যাস নয় গল্প যদিও ছোটোগল্প কিন্তু মহেশ আছে হ্যাঁ রবীন্দ্রনাথের আছে আপনার বলাই গল্পটা আছে বলাই আরও আছে দেখুন সবগুলো তো বলা সম্ভব নয় বা দেখা সম্ভব নয় ঠিক আছে আপনাকে হ্যাঁ একসঙ্গে আপনি তিনটে নিয়ে যেতে পারেন ঠিক আছে এবার ঐ তিনটে হয়ে হয়ে গেলে আপনি ওগুলো জমা দিয়ে আবার নিয়ে যেতে পারেন অসুবিধা নেই হ্যাঁ ওরকমভাবেও দেওয়া যাবে তবে বইয়ের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে ঠিক আছে ছিঁড়ে যাওয়া কেটে যাওয়া

হ্যাঁ চারটা পর্যন্ত নরম্যালই খোলা থাকে তবে কোনো কোনো দিন ছটা অবধিও খোলা থাকে ওগুলো বিশেষ কারণে খোলা থাকে ওগুলো সব দিন খোলা থাকে না যখন লাইব্রেরির কাজ হয় তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে